খাদ্য সম্পর্কিত ঐতিহ্য বা কুসংস্কার আছে রান্না ও খাওয়ার ক্ষেত্রে সেগুলি মেনে চলা হয় যেমন রয়েছে আমাদের এই ভারতে অনেক অনেক মানুষজনই মেনে চলে যে বৃহস্পতিবার মাংস খাওয়া চলবে না বৃহস্পতিবার মাংস খাওয়া চলে না সেই জন্য অনেক পরিবারে বৃহস্পতিবার মাংস করে না বা মাংস খাই না সেই জন্য মাংস রান্নাই করে না এবং খাওয়ার সময় আরও কিছু কুসংস্কার আছে যেমন খাওয়ার আগে সে জল নিয়ে গোটা থালাটার সাইডে ছড়িয়ে দিতে হয় তারপর খেতে হয় এই এ এরকম আরও নানান ধরনের কুসংস্কার আছে এগুলি হলো কুসংস্কার এবং খাওয়ার আগে নাকি স্নান করতে হয় এগুলি একটা কুসংস্কার তাই সবাই বাড়িতে বলে যে আগে চান তারপরে খাওয়া দাওয়া নাহলে কিছু অশুভ বা অমঙ্গল ঘটনা ঘটিবে এসমস্ত জিনিসগুলি হয় বা এই কুসংস্কারগুলিগুলি মেনে চলা হয়